উত্তর চব্বিশ পরগনা জেলার অনেকগুলি সাংস্কৃতিক উৎসব আছে তার মধ্যে অনেকগুলি অনুষ্ঠানই রয়েছে তার মধ্যে ধর্মীয় উৎসবের মধ্যে আমার মনে হয় জলেশ্বরের শিব মন্দিরের যে পুজো সেটাও একটা বিরাট বড়ো ধর্মীয় উৎসব ওই সময় শিবরাত্রিতে শিবের আরাধনা করা হয় নানা ভক্তের ঢল নামে ওখানে আর তাছাড়া যে সমস্ত উৎসবগুলি হয় আঞ্চলিক উৎসবের মধ্যে দেগঙ্গা বইমেলা এবং অশোক নগরের বইমেলা এগুলো হচ্ছে বিখ্যাত ওখানকার বইমেলা খুব মানুষের কাছে খুব আনন্দের ওইখানকার বইমেলাতে সব ধরনেরই বই প্রায় পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ওই বইমেলায় বই কিনতে মানুষের বইয়ের প্রতি নেশা আলাদা প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ন্যাশা থাকে এই রকমই কিছু কিছু মানুষের ন্যাশা থাকে বই কিনবো এবং বই পড়া তাই তারা নিত্য নতুন বই কেনার জন্য নতুন নতুন বইমেলাতে ছুটে যায় আর আমি বলবো উত্তর চব্বিশ পরগনা জেলার এই বইমেলাগুলি খুব গুরুত্বপূর্ণ কারুশিল্প মেলাও রয়েছে সেই মেলাতেও নানা ধরনের কারুকাজ শিল্প হস্তশিল্প সমস্ত কিছুই তৈরি হয় এই সমস্ত মেলাগুলিই বিখ্যাত